ভারতের সম্মুখে এবং মুখোমুখি সবচেয়ে বড় পরিবেশগত সমস্যাগুলি হল গত কয়েক বছর ধরে আমাদের যে চারপাশে নদী বন পর্বত পাহাড় সমুদ্র খামার আছে সেগুলোকে এখন বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে নদীর জলকে মানে নদীটাকে এমনভাবে ইয়ে করেছে যাতে কী ও বাইরের দেশের মানুষেরা বা বাইরে এর মানুষেরা এসে কী যে নদীর যে একটা সৌন্দর্য সেটা যেন উপভোগ করতে পারে এবং প্রচণ্ড জলের কারণে বন্যার কারণে সে নদীতে এত বড় বড় ড্যাম করা হয়েছে সে ড্যামের সাহায্যে কিন্তু অনেকটাই কিন্তু জলকে কিন্তু আটকানো যায় এবং বন বন তো ওখানে খুবই সুন্দর বনগুলোকে কেটে পরিষ্কার করে সেই বনের বড় বড় গাছকে কেটে বিভিন্ন রকম কলকারখানাতে বিভিন্ন রকম কাজেতে লাগাচ্ছে তারা এবং পাহাড় পর্বত সমুদ্র সমস্ত কিছু কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে কারণ আগে যে খামার ছিল সে খামারকে এখন বড় করে কলকারখানা বড় বড় বিল্ডিং তাতে এবং বড় বড় সমস্ত কিছু তৈরি হচ্ছে এবং সেখান থেকে কিন্তু অনেক অনেক কিছু ভাবেই কিন্তু এগুলো হচ্ছে পরিবর্তিত হয়েছে আমি যে সারা বছর ধরে যে সকল লক্ষ্য করি বা দেখতে পাই সে সকল ঋতুতে গ্রীষ্ম বৃষ্টি শীতেতে পরিবর্তন যেমন দেখি বললাম যে বৃষ্টির সময় বন্যা ত্রাণে কিন্তু অনেকটাই অসুবিধা হতো সেক্ষেত্রে ড্যাম হওয়ার কারণে বড় বড় নদীতে কিন্তু এখন অনেকটাই বিপদ থেকে মুক্ত আছি এবং গ্রীষ্মকালে যে বন যেভাবে কাটা হচ্ছে সে সেক্ষেত্রে কী তাপমাত্রা আমাদের এখানে প্রচুর পরিমাণে বেড়ে যায় গ্রীষ্মকালে প্রচুর অসুবিধা হয় শীতকালটা তো খুব ভালোভাবেই কাটে তো তেমন কিছু একটা অসুবিধা হয় না